ছোটোবেলা থেকেই কার্পেট সেলাই করতাম আসন সেলাই করতাম ভালো ভালো ডিজাইনের কাঁথা সেলাই করতাম আমরা বসে থাকতাম না মা কাকি মারা সেলাই করতো দেখে দেখে আমরাও খুব তখন মানে ইচ্ছা ছিল থাকতো যে আমরাও এইরম ভাবে করবো তা খুব আগ্রহ নিয়ে ওনাদের সাথে পাল্লা দিতাম জ্ঞান বুদ্ধি যতদিন ছিল না তত দিন আফসোস খেয়েছি তারপরে ওদের সাথে পাল্লা দিয়েছি তারপরে আমরা এতো সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে এত ভালো লাগতো যে গ্রামে আত্মস্বজন এসে আমাদের কাছে দাঁড়িয়ে দেখতো বলতো যে আমাকে একটু শিখিয়ে দেবে আমরা বলতাম হ্যাঁ তোমরা আসলে আরও আমাদের ভালো লাগবে সেই জন্যে সেই দিন থেকে আরও চার পাঁচজন এসে পাশে বসে থাকত ওদের শিখিয়ে দিতাম কার্পেট গোনা শিখিয়ে দিতাম আসন ভালো ভালো কাঁথা তারপরে হচ্ছে গিয়ে কত রকমের জিনিসপত্র করে তৈরি করতাম